হ্যাঁ আমাদের এখানে একটা সংবাদের ঘটনার কথা বলতে গেলে আমার যেটা খুব ভালো লেগেছিলো সেটা হলো আমাদের এখানে একটা স্কুল আছে গোবিন্দ কাটি হাই স্কুল ইস্কুলটা পঁচাত্তরতম বয়স হয়েছে ইস্কুলটার নবীন ও প্রবীণদের নিয়ে একটা অনুষ্ঠান করেছিলো যেখানে সমস্ত মানে পুরানো এবং নতুন ছেলে মেয়েরা এসেছিলো এসে তারা একটা মেলা মতন করেছিলো নতুন ছেলে মেয়েরা আর পুরোনো ছেলে মেয়েরা অনেক দিন পরে এক জায়গায় হয়েছে এ মানে একে অপরের সঙ্গে দেখা হয়েছে যাদের যারা অনেক দিন ধরে বিচ্ছেদ ছিল বিচ্ছেদ ছিলো বা কোনো যোগাযোগ ছিলো না কারোর সাথে কিন্তু এই মেলাটার ক্ষেত্রে তারা এক জায়গায় হতে পেরে তাদের মনের মধ্যে যে আনন্দ একটা আনন্দ উৎসাহিত হয়েছিলো সেটা দেখে তাদের খুব ভালো লেগেছিলো এবং এই স্কুলটা খুব ঐতিহ্যবাহী স্কুল এই স্কুলে যেটা হয়েছিলো অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অনেকে এসেছিলেন গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন এবং উদ্বোধনের সময়েও উদ্বোধনের সময় যেদিন প্রথম দিন উদ্বোধন হয় সেদিনকে গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন এবং আরো এসেছিলেন অনেক শিল্পী এসেছিলেন যিনি যিনি গান গাইতে এখানে এসেছিলেন উনি হচ্ছেন শ্রীকান্ত আচার্য উনি এসেছিলেন এই নবীন প্রবীণ উনিও মানে এই মেলাটাতে বা এই অনুষ্ঠানটাতে এই স্কুলটা অনেক দিনের পুরানো পঁচাত্তরতম বয়স মানে বুঝতে পারছেন তো পঁচাত্তরতম পঁচাত্তরতম দিন ধরে এই স্কুলটা এখানে উদযাপন হয়েছে এই স্কুলটা পঁচাত্তরতম হয়েছে বলেই আজকে এই মেলাটা হয়েছে আর এই মেলাটার জন্যেই আমার খুব ভালো লেগেছে যে একটা ইস্কুলের এই পঁচাত্তরতম বয়স হয়েছে বলে এই প নবীন প্রবীণদের এতটাও উদ্যোগ যে উদ্যোগটা নিয়ে এই মেলাটা করেছে এবং এই মেলাটার উপলক্ষে অনেক গায়িকা এবং গায়িকা গায়ক গায়িকাদেরকে নিয়ে এসেছে এসে বিনা পয়সায় মেলাটাকে দেখিয়েছে বিনা পয়সায় মেলাটা করেছে এইটা আমার মনের মধ্যে খুব ভালো লেগেছে যে এখনও এ এখন যে নবীন প্রবীণদের মধ্যে যেই সম্পর্কটা এই সম্পর্কটা এখনও রয়ে গেছে তারা ভুলতে পারে নি তারা যেমন পুরানোদেরকেও ভুলতে পারে নি নতুনরা ন পুরানোদেরকে ভুলতে পারে নি পুরানোরা নতুনদেরকে ভুলতে পারে নি একের পর তো এক চলে যাচ্ছে স্কুলটা একা একা একের পর এক ক্লাস বাড়ছে একের পর এক স্কুল থেকে চলে যাচ্ছে এবং এই স্কুলে যারা মাধ্যমিকে ফাস্ট ডিভিশান পেয়েছে তাদেরকে প্রত্যেককে প্রাইজ দেওয়া হয়েছে এইগুলো দেখে আমার খুব ভালো লেগেছে